আমি প্রায় তিন থেকে চার মাস আগে একটি স্টেশনারি দোকানে একটি ব্রেসলেট কিনতে গিয়েছিলাম

সেখানে আমি কয়েকটি ব্রেসলেট দেখেছিলাম এবং আমি তার আগেও কয়েকটি ব্রেসলেট কিনেছিলাম যেগুলোতে প্রায়শই কালার উঠে যেত বা কয়েক দিন পরেই ছিঁড়ে যেত বা কিছু দিন পরে তার লুকটা আলাদা হয়ে যেত যা দেখতে আমাকে ভালোই লাগত না তাই আমি সেবারে একটি বেল্ট এবং সাথে স্টিলের মোড়া দেওয়া ব্রেসলেট নিয়েছিলাম এবং যদিও সেইটে আমি অতটাও নিতে চাইছিলাম না দোকানদার দাদাটি আমাকে খুবই নেওয়ার জন্য জোর করছিল এবং তিনি বলছিলেন যে এটি না কি অনেকটাই ভালো হবে এবং প্রায় আজ পাঁচ থেকে ছ মাস হয়ে গেল ব্রেসলেটটির এখনও অবধি কোনো রংও ওঠেনি এবং ব্রেসলেটটিতে কোনো ছিঁড়েও যায়নি আমি যেমন কিনেছিলাম প্রায় একই রকমই রয়েছে আর ব্রেসলেটটি আমার হাতে খুব কমফোর্টেবলও রয়েছে এবং আমি পরে এটি বেশ ভালো রকম অনুভূতি পাই এবং আমার হাতটি দেখতেও খুব ভালো লাগে ব্রেসলেটটি তাই ব্রেসলেটটি আমি একশো টাকা দিয়ে কিনেছিলাম এবং এটি আমার খুবই ভালো হয়েছে